পশ্চিমবঙ্গের মুখোমুখি মুখোমুখি প্রধান ব্যবসায় চ্যালেঞ্জ বা সমস্যাগুলো অনেক আছে আমি একটা বিজনেস স্টার্ট করেছিলাম শাড়ির বিজনেস আমার দেখাদেখি আমার ম্যা দোকানের পাশে আর একটা আর এক দুটো শাড়ির দোকান খুলেছে ওরা আমার থেকেও ভালো ভালো শাড়ি রাখত যে আমার বিজনেসটা ডাউন করতে পারে কিন্তু আমি হার হারিনি বা আমি চ্যা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম আমি আমি ওর ওনার থেকেও আন অনেক ভালো শাড়ি বা অনেক কম রেটে একটু ভালো ভালো করে শাড়িগুলো আমি নিয়ে এলে আমার দোকানে রাখলাম তারপর আমি নিজের শাড়িগুলোকে অনেক বেশি করে সেল করলাম তা ওর আমি হেরে গেলাম না আমি ওদেরকে দেখিয়েছি দ্যাট কি আমি আমিও শাড়িগুলো শাড়ির ব্যবসাটা ভালো করে করতে পারি আর আমি নিজ নিজের উন্নতি নিজেকে নি আমি অনেক শাড়ি বেচে আমার নিজের উন্নতি তো কোর করেছি আর ওদেরকে ওদের ব্যবসাটা অনেক অনেক ওদেরও ব্যবসাটা অনেক ভালো চলছে